আমি মিউজিক শুনতে ভালোবাসি চিরকালই আমার মিউজিক প্রিয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমি মিউজিক শুনি যেমন জিও সাবন এয়া এয়ারটেল অ্যাপ টাটা ডটকম উইঙ্ক মিউজিক সঙ্গীত শুনলে আমার মনটা অনেক ভালো হয় আমি সব সময় গুনগুন করতে থাকি সঙ্গীত মানুষকে একটা অনুভুতি দেয় যেটা মানুষ দুঃখে থাকলে সেই দুঃখটা ভুলে যায় সঙ্গীতই একমাত্র পারে সেটা আর কেউ পারে না বিভিন্ন ধরণের সঙ্গীত আছে ক্লাসিকাল মিউজিক এবং অন্যান্য কিছুও সঙ্গীতের দ্বারা প্রত্যেকটি মানুষ সবাই গান করে গান শোনে গুনগুন করে আমি আজ থেকে অনেক বছর আগে সিডি কিনে কমপ্যাক্ট ডিস্ক কিনে মিউজিক সিস্টেমে মিউজিক শুনতাম আমি বিভিন্ন রকমের মিউজিক শুনি হিন্দি বাংলা ইংরেজি এবং অন্যান্য ভাষার সঙ্গীত